আমার কাছে যেটি রয়েছে সেটি একটি মোবাইল ফোন এর যেমন ইতিবাচক দিক অনেক রয়েছে এর তেমন নেতিবাচক দিকও অনেক রয়েছে নেতিবাচক দিকগুলি হচ্ছে ধরুন কোনো ছাত্র যখন মোবাইল ফোন ব্যবহার অতিরিক্ত করে ফেলে তখন সে মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে পড়ে তার পড়াশোনা পুরোপুরিভাবে শেষ হয়ে যায় তার কারণ সে যখন অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করতে থাকে সে বিভিন্ন গেমের প্রতি বা অনলাইন অ্যাপস যেমন হচ্ছে ফেসবুক ইউটিউব ইন্সট্রাগ্রাম টুইটার এই সমস্ত অ্যাপের প্রতি অনেক আসক্ত হয়ে পড়ে সে তার পড়াশোনার মধ্যে মন থাকে না তাই মোবাইল ফোন যেমন ইতিবাচক দিক থেকে আমাদের সাহায্য করে থাকে তেমন এর মধ্যে অনেক নেতিবাচক দিকও রয়েছে তাই মোবাইল ফোন ইতিবাচক দিকের সাথে সাথে নেতিবাচক দিক থেকেও ঠিক সমানভাবেই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে আমাদের জীবনে